বর্তমান সময়ে যেটা বেশিই প্রভাব ফেলে এসেছে মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবনগুলির মধ্যে যেটা বেশি বর্তমানে দেখা যায় সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিক্সের ব্যাপারগুলো আমরা সমস্তরকমভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ঘিরে রয়েছি আর পরবর্তী সময়েও হয়তো এটার উদ্ভাবনটার প্রচুরভাবে প্রভাব ফেলতে পারে আগামী প্রজন্মের ক্ষেত্রে সেক্ষেত্রে যেমন ধরুন গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা সোফিয়া ডিপ ব্লু এই সমস্ত যে উদাহরণগুলো আমরা বর্তমান সময়ে পেয়ে থাকছি সেগুলো একটি নতুন জীবনের চলার পথে একটা বলতে গেলে মানুষের মতো কাজ করে আসছে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে কোন একটা আমরা নির্দেশকভাবে কিছু একটা প্রকাশ করছি তো সেই নির্দেশনা অনুযায়ী সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে যে সমস্ত রকম বিষয়গুলোকে ঘিরেই একটা জীবনের সাহায্যের হাত বলা যেতে পারে যে ক্ষেত্রে একটা মানুষ ঘরে বসেই বা বাড়িতে বসেই তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে খুব সহজভাবে একটি সামান্য ধারণার মধ্য দিয়ে জানতে পারছে যেক্ষেত্রে মানুষের সমস্ত রকম থেকে পড়াশুনো থেকে শুরু করে তার কাজের দিকটা এবং একটা ব্যক্তির জীবনে যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে ঘিরেই একটা জায়গা করে নিয়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্নরকমের পদক্ষেপগুলো আর এই সমস্ত জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এত কিছু কার্যকর বিষয়গুলো রয়ে গিয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় যে এই এই এর প্রভাবটাই বেশি পরিমাণে বিশ্বে দেখা যেতে পারে আগামী দিনেও